হ্যাঁ দাদা আপনি মোহন টেলিকম থেকে বলছেন আচ্ছা হ্যাঁ আমি আপনার দোকানে সেদিন এসেছিলাম ঠিক আছে আমি ওই মাহাতো পাড়ার দিকে থাকি ঠিক আছে তো আপনি আপনার দোকানে ওই মোটামুটি দশ হাজার থেকে পঁইত্রিশ হাজারের মধ্যে কী কী মোবাইল ফোন হবে আচ্ছা আপনি ধরুন না ওই দশ থেকে মোটামুটি শুরু আর তিরিশ থেকে পঁইত্রিশ থাকবে মানে ক্যামেরা একটু যেমন ভালো হয় ঠিক আছে আর স্টোরেজটা একটু মোটামুটি ভালো থাকতে হবে

আচ্ছা নামগুলো বলুন একটু দেখি হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আর কিছু আছে তো বলুন না এক দুটো দেখে নিই আর ক্যামেরা কেমন আচ্ছা আর ভালো কিছু বলুন না একটু রেঞ্জটা বাড়িয়ে আচ্ছা না না এই এটাই ঠিক আছে তাহলে এটাই তাহলে পাঠিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ

না না দাম হিসাবে ওই আগেরটাই ঠিক আছে তাহলে আগেরটাই পাঠিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে